হ্যালো আচ্ছা ঠিক আছে তাহলে আসুন বসুন আচ্ছা ঠিক আছে আপনার প্রবলেমটা কতো দিন ধরে হচ্ছে আচ্ছা তা এতো দিন ধরে হচ্ছে কোনো ওষুধ খান নি এতো দিন ধরে যখন হচ্ছে তাও যখন কমে নি তাহলে তো ডাক্তার দেখাতে পারতেন আগেই আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে কি আপনি কী খেয়েছেন না মানে তেল মশলাজাত খাবার কি খেয়েছিলেন ওর জন্যে তেল মশলা জাতীয় খে খাবার বেশি খেলে তো হবেই পেটের পক্ষে খারাপই তাহলে ঠিক আছে তাহালে তো কোনো ব্যাপার না আমি ওষুধ দিয়ে দিচ্ছি এইগুলা কন্টিনিউ করবা খাবা আর কোনো প্রবলেম হলে আবার দেখাবা তারপরে দেখা যাবে কী হয় তারপর কোনো পরীক্ষা থাকে যদি তাহলে করাবো আচ্ছা ঠিক আছে তাহলে এই ওষুধগুলোই থাক পরে দেখা যাবে এগুলা খান আপাতত ঠিক আছে তাহলে আপনি এখন আসতে পারেন

এ সেটা আপনি ওষুধগুলো খান পরে বলে দেবো